কিছুদিন আগে আমি দোকানে গিয়ে একটা জামা প্যান্ট কিনলাম ছেলের ছেলে জামা প্যান্টটি খুব পছন্দ হল ছেলেও এবং পরল ছেলেকে খুব সুন্দর লাগলো তারপর ছেলে জামাটি পরে তাকে আবার ধুয়ে রাখলাম জামাটি একটুকুনও রঙও ওঠে না কিছু ওঠে না খুব সুন্দর লাগলো তারপরে আমি আবার কিছুদিন গিয়ে ওই দোকান থেকে একটা আমার শাড়ি কিনে আনলাম শাড়িটি দেখতে খুব সুন্দর শাড়িটিকে বাড়িতে নিয়ে এসে খুব সুন্দর লাগলো আমি পরলাম কিন্তু সবাই বলে খুব সুন্দর লাগছে তারপরে শাড়িটিকে ধুলাম ধুয়েলাম দিয়ে সেখান থেকে শাড়িটি একটু রঙও ওঠে না কিছু ওঠে না সেটাও খুব সুন্দর লাগলো তারপরে আমার বান্ধবীরা দেখে বলে তুই কোথায় শাড়ি পেলি শাড়িটা খুব সুন্দর লাগছে তারপর দোকানে গিয়ে যেয়ে সে বান্ধবীটা তারাও একটা করে শাড়ি কিনলো কিন্তু শাড়িটা খুব সুন্দর লাগলো সেই দোকানে শাড়ি খুব সুন্দর লাগলো সেই দোকানে শাড়ি দেখে আরও সবাই অনেকেই কিনলো সে শাড়ির কোন রঙটঙ কিছু ওঠে না এবং খুব সুন্দর লাগলো তারপরে আবার বান্ধবীরা আবার কজন যেয়ে আবার জামাকাপড় কিনে নিয়ে আসলো